আমার এলাকায় ইতিহাস রাজবংশ এবং শাসকের দ্বারা প্রভাবিত হয়েছে তা হল অযোধ্যায় চন্দ্রকেতু রাজার সব চন্দ্রকেতু রাজার যে মন্দির অযোধ্যা তা আমাদের এখানে চন্দ্রকেতুর রাজার দ্বারা শাসিত হয়েছে এবং সেই চন্দ্রকেতু রাজার থেকে আমাদের এলাকার নাম হয় চন্দ্রকোনা